হ্যালো এটা কি দাদা বৌদি রেস্টুরেন্ট এখানে কি সিট খালি আছে তাহলে আমি কি কোনো খাবার অর্ডার করতে পারি আমি কাল দুপুরে কি খাবার কোনো কিছু এখানে পেতে পারি তাহলে অর্ডার দেব